আমি সাম্প্রতিক একটি রেস্টুরেন্ট আমাদের বাড়ির পাশেই এটি খুবই ভালো রেস্টুরেন্ট রুচিতম সেখান থেকে কিছু খাবার কিনেছিলাম অনলাইনে কিন্তু তখন সেটার আমি কোনো রসিদ ডাউনলোড করিনি আর পাইওনি আর চেয়েও নিইনি কিন্তু যখন তার পরে দেখলাম আমার অফিসে এটা দরকার হয়ে যাচ্ছে কারণ এইটা আমি যদি দেখাই তাহলে অফিসে আমি টাকাটা রিফান্ড পেয়ে যাব তাই জন্য আমি এই কত টাকার রসিদ হয়েছে বা কত টাকার অর্ডার হয়েছে সেটা জানার জন্য বিলটি বিলটি ডাউনলোড করার জন্য খুঁজতে শুরু করলাম যখন খুঁজতে শুরু করলাম তখন জানতে পারলাম যে ওদের ওয়েবসাইটে যদি আমি যাই আর আমার নাম দিয়ে যদি লগ ইন করি তাহলে আমি আমার খাবারের সমস্ত ডিটেলস পেয়ে যাব তারপর আমি ওদের ওয়েবসাইটে গেলাম আমার নামে লগ ইন করলাম আর লগ ইন করার পর আমার ডিটেলসে যেয়ে আমি দেখলাম যে আমি সাম্প্রতিক কী কী অর্ডার করেছি তার মধ্যে আমার সেই অর্ডারটি খুঁজলাম আর খুঁজে নেওয়ার পর আমি অ্যাপটি ডাউনলোড রসিদটা ডাউনলোড করে নিলাম তারপর আমি কোম্পানিকে দেখালাম আর আমি এখন টাকাটা রিটার্ন পেয়ে গিয়েছি আমার